হ্যালো হ্যাঁ বলছি যে আপনাদের আপনি তো একজন কৃষক তো আপনার কাছ থেকে আমি কিছু ধান কিনতে চাই আমি মিল থেকে আগে ধান কিনতাম সেখানে একটু বেশি দাম পড়ে যাচ্ছে তাই আপনাদের কাছ থেকে মানে কিছু ধান কিনতে চাই যেরকম ধরনের বাসমতী পঙ্কজ তো আপনাদের কেমন কী পাওয়া যাবে আপনাদের কাছে

আচ্ছা আপনাদের কতো বিঘে জমি আছে হ্যাঁ আমার হুম প্রচুর পরিমাণে লাগবে আপনাদের মানে গাড়ি ঢুকে যাবে ওখানে ধানটা নেওয়ার জন্য

আমার লাগবে প্রায় অনেকটাই লাগবে পরিমাণ হ্যাঁ হ্যাঁ ওরকম লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাইকে সবার সাথে কথা বলে দেখুন কী বলে তাহলে আপনাদের কাছ থেকে কিনে আমরাও বেশি দামে বিক্রি করতে পারবো মিল থেকে একটু বেশি দাম পড়ে যাচ্ছে ওই জন্য না বাকি কোনো অসুবিধা নেই নগদেই টাকা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে

হ্যাঁ হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই

আচ্ছা আচ্ছা অ অবশ্যই অবশ্যই হুম